আমি সাধারণত লাঞ্চ ও ডিনারের জন্যে বিভিন্ন দিন বিভিন্ন রান্না করে থাকি তবে বেশিরভাগ যেই রান্নাগুলো লাঞ্চে থাকে সেইটি হল প্লেন রাইস এবং তার সাতে থাকে শাক ভাজা কিম্বা করলা ভাজা যে কোনো একটা ভাজা এবং থাকে একটা সব্জির তরকারি কারণ সব্জি আমাদের শরীরের জন্য খুবই উপযোগী এবং চিকেন না হলে মাটন না হলে ফিস কিম্বা এগ এগুলোও থাকে তো বেশিরভাগ দিন আমাদের বাড়িতে মাছই হয় তো এগুলো থাকে এর সাথে থাকে মুগের ডাল এবং তার সাথে থাকে চাটনি এবং তার সাথে থাকে যে কোনো একটা আলু পোস্ত কিম্বা চিংড়ি আলু পোস্ত যা হোক একটা পোস্ত এবং আমি ডিনারের জন্য যা রান্না করে থাকি তা হল রুটি আমি ডিনারের জন্য প্রত্যেক দিন রুটি তৈরি করি এবং রুটির সাথে সব্জির তরকারি ইকটু তৈরি করি এবং ডাল তৈরি করি সব্জি এবং ডাল আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী কোনো কোনো দিন আমি ডিম ডিম ভেজে নি রুটি দিয়ে খাওয়ার জন্য আবার কোনো কোনো দিন মাছও থাকে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এগুলিই হল আমার প্রত্যেক দিনের লাঞ্চ এবং ডিনারের মেনু